পশুপালন করলে কৃষি ও খাদ্য নিরাপত্তার বিভিন্ন অবদান হয়ে থাকে যেমন পশুপালন করলে বিশেষ করে গরু মহিষ এই সব যদি আমরা পালন করি জমিতে লাঙল দেওয়ার সুবিধা হয় চাষের সুবিধা হয় ফসল ফলানোর সুবিধা হয় এবং খাদ্য নিরাপত্তার দিক দিয়ে বলতে গেলে যেমন হাঁস মুরগি এইসব যদি আমরা চাষ করি বা ছাগল গরু ছা গরুর দুধ ছাগলের দুধ এবং হাঁস মুরগির ডিম গরুর এই ছাগলের মাংস হাঁস মুরগির মাংস এসব খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারি হাঁস মুরগির ডিমও খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি আমাদের এলাকাতে অনেক অনেক বাড়িতে এই পশুপালনের প্রথা চালু আছে বড় বড় গরুর খাটাল আছে মহিষের খাটাল আছে হাঁস মুরগি পোলট্রির চাষ আছে এইসব আমাদের এলাকাতে বড় বড়